ভারতের কিছু জনপ্রিয় খেলাগুলির মধ্যে রয়েছে যেমন ক্রিকেট ফুটবল কাবাডি হকি ভলিবল এই সমস্ত কিছু জনপ্রিয় খেলা আমাদের দেশে আজও রয়েছে এবং যা এই দেশের খেলা সবযেয়ে বি বিখ্যাত খেলোয়াড়গুলির মধ্যে রয়েছে যেমন ক্রিকেটের মধ্যে বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি এবং ফুটবলে রয়েছে সুনীল ছেত্রি এরা অর্ণব মন্ডল এরা খুব ভালো খেলে এবং হকি বা ব্যাডমিন্টনের মধ্যে রয়েছে সা সানিয়া মির্জা পি ভি সিন্দু এরা খুব সুন্দর খেলেন এদের খেলা আমি দেখতে খুব ভালোবাসি এবং আরও বেশ কিছু আছে প্লেয়ার যাদের নাম আমি এখন বলতে পাচ্ছি না